হ্যাঁ আমি গার্গীর স্কুল থেকে বলছি আমি গার্গীর স্কুল থেকে হেড স্যার বলছি হ্যাঁ বলছি আমরা এখন ঠিক করেছি সরস্বতী পুজোটা খুব ভালোভাবে করবো তাই জন্য কল করেছি হ্যাঁ হুম ঠিক করে এখন আমরা ঠিক করেছি সরস্বতী পুজোয় অভিভাবকদের সবাইকে ডাকব খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখব আর কিছুদিন আগে আমাদের অ্যানোয়াল স্পোর্টস শেষ হল এইজন্য আমরা প্রাইজটাও সেইদিন দেব ঠিক করেছি সেটাই ভালো হবে ভেবে রেখেছি সবাই এইজন্য অভিভাবকদেরকে কল করে আমরা একটু জেনে নিচ্ছি ওদের কোনও প্রবলেম নেই তো ওই জন্য জিজ্ঞাসা হ্যাঁ কারণ আগের বছর তো করোনার সময় কোনও অনুষ্ঠান হয় নি এই বছর আমরা ঠিক করেছি একটা সাংস্কৃতিক ছোট করে অনুষ্ঠান করবো স্কুলের মেয়েরা নাচবে গার্গী তো নাচ শেখে ওই জন্য ওকেও একটু ভালোভাবে প্র্যাকটিস করাবেন আপনি আর বলছি আমরা সরস্বতী পুজার জন্য একটা ছোট্ট করে অ্যামাউন্ট টাকা নির্ধারিত করেছি চাঁদা হিসেবে সেইটা কালকে গার্গীর হাতে দিয়ে দিয়ে পাঠাবেন একশো টাকা

ঠিক আছে সরস্বতী পুজোর দিন সবাই বাড়ির সবাইকে নিয়ে আসবেন এটাই ঠিক আছে রাখছি হ্যাঁ